আমরা টিভিতে দেখি এমন অনেক রকমের নিউজ চ্যানেল আছে যেখানে অনেক ধরণের খবর দেখায় তার মধ্যে আছে এবিপি আনন্দ আকাশ আট নিউস ইন্ডিয়া নিউস বাংলা নিউস এইটটিন এই রকম ধরণের বিভিন্ন চ্যানেল আছে তাছাড়া আনন্দবাজার পত্রিকা আছে এরকম আজকাল এইগুলো পেপারেও অনেক খবর দেখায় তো আমাদের বাড়িতে সবাই বেশিরভাগ আনন্দবাজার পত্রিকাটা দেখে তাছাড়া টিভিতে যেটা দেখে সেটা হলো এবিপি আনন্দ নিউজ চ্যানেল এবিপি আনন্দেতে সবাই রাজনীতিক দিকটাই বেশি তুলে ধরে আর বাড়ির লোক ওটা দেখে কেন না রাজনৈতিক দিকটা এখন এতোটাই সব দিকে চলে যে মানুষ ওটাই দেখতে বেশি আগ্রহী এবং তাছাড়াও অন্য চ্যানেলে দেখায় যে আমাদের দেশ বিদেশে যে যুদ্ধগুলো হচ্ছে যে সমস্যাগুলো সে সংঘর্ষগুলো হচ্ছে সেইগুলো দেখায় আর এবিপি আনন্দতে সবসময় দেখায় যে কোন পার্টি এখন চলছে এখন ভোটের কি অবস্থা এখন কোন দেশে কোন রাজ্যে কতোটা ঝামেলা হচ্ছে এইগুলো দেখায় তো সেই ঝামেলাগুলোর মাধ্যমে আমরা সতর্ক হয়ে যাই যে এখন কোন কোথায় ভোট দিতে হবে বা কারা বেশি ঝামেলা করছে তো এইগুলোই দেখা হয় বাড়িতে